আমার গত বছরই একটি সদ্য ছোটো শিশু জন্মগ্রহণ করেছে আমি শিশুদের খুবই ভালবাসি এই শিশুদের যত্ন নিতে আমার খুবই ভালো লাগে এই শিশুদের খুবই যত্নসহকারে রাখতে হয় এদেরকে একটু পরিস্থিতি খারাপ হলেই ঠান্ডা লেগে যায় জ্বর এসে কাশি হয় এবং নাক গলা বুজে যায় তাই এদেরকে যত্ন সহকারে রাখা এবং সঠিক নির্দিষ্ট দিন ছাড়া ছাড়া ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই জরুরি এছাড়াও জন্মের প্রথম ছয় মাস শিশুকে অবশ্যই তার মায়ের দুধ পান করা উচিত কারণ এই দুধ পান করলে শিশুর হাড় মজবুত হয়ে থাকবে এছাড়াও ছ মাসের পর থেকে ধীরে ধীরে শিশুকে বিভিন্ন গুঁড়ো জাতীয় দুধ দোকান থেকে কিনে খাওয়ানো যেতে পারে এভাবেই আমি আমার শিশুর যত্ন নিয়ে থাকি